আমাদের এলাকা উত্তর চব্বিশ পরগনায় সারা বছর বিভিন্ন আবহাওয়ায় বিভিন্ন ধরনের শাক সবজি ফসলের উৎপাদন হয় যেমন ধরতে পারেন গ্রীষ্মকালে ধান চাষ হয় শীতকালে আলু চাষ হয় এবং শীতকালে আরও অন্যান্য ফসল যেমন বাঁধাকপি ফুলকপি পালং শাক এবং বিভিন্ন বেগুন জাতীয় সব রকমের চাষ আবাদ হয় এবং এই চাষ আবাদের জন্য চাষিরা একটা বিশাল অঙ্কের টাকা পায় তাছাড়াও আমরা অন্যান্য গাছ যেমন সজিনা শাক ইত্যাদি চাষ করে থাকি তার সঙ্গে আমরা পুঁই শাক এবং বিভিন্ন ধরনের শাক যেমন ঠেটে শাক ইত্যাদি চাষ করে থাকি এবং তার সাথেও বিভিন্ন ধরনের লঙ্কা এবং অন্যান্য ফসল যেমন ক্যাপসিকাম এবং স্ট্রবেরি ইত্যাদি চাষ করা হয় এখানে তারপর এখানে টিল বাদাম ইত্যাদি জাতীয় চাষ করা হয় যেগুলো বিভিন্ন আবহাওয়ার ক্ষেত্র ক্ষেত্রে যেমন ধরুন শীত বা গ্রীষ্ম সব আবহাওয়াতেই এগুলো উৎপাদন করা যায় বাদামের ক্ষেত্রে বলুন বা তিলের খেত্তে সব আবহাওয়াতেই এগুলো উৎপাদন করা সম্ভব হয় তারপর আলু চাষ করে চাষিরা অনেক উপকারিত হয় ধান চাষ করেও অনেক উপকারিত হয় ধানের আবার তিন রকমের ভাগ আছে এখানে বোরো আউশ আমন এই ধানগুলি বিভিন্ন সিজনে চাষ করা হয় যেমন বোরো চাষ করা হয় গ্রীষ্মকালে এবং আমন চাষ করা হয় শীতকালে এবং আউশ চাষ করা হয় বর্ষাকালে এই চাষ আবাদ করে করে গ্রামের মানুষেরা অনেক খাদ্য শস্যের যোগান দিতে পারে তাছাড়াও বিভিন্ন শাক সবজি বিভিন্ন আবহাওয়ায় হওয়ার জন্য এগুলো একটা প্রচণ্ড পরিমাণে চাষ চাষ বহুল পরিবেশের সৃষ্টি করেছে বিভিন্ন এনভায়রনমে